আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হল জিন্স এবং সেটির সম্পর্কে নেতিবাচক হল যেমন আমি একটি জিন্সের জামা ও প্যান্ট কিনেছিলাম একটি কাপড় দোকানে কিনেছিলাম এবং একটি অনলাইন অর্ডার দিয়েছিলাম জামাটা এবং প্যান্টটা কিনেছিলাম কাপড় দোকানে কিন্তু কাপড় দোকানে আমি বাজার থেকে যে কিনে নিয়ে এসেছিলাম সেটা আনার ফলে খুব ভালোই ছিল এবং আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে ঠকিয়ে দিয়েছে এবং সে আমি ভেবেছিলাম হয়তো কোয়ালিটিটা খুব ভালো হবে কিন্তু বাড়িতে এসে দেখি সেটা একদিন পরতেই ছিঁড়ে গিয়েছে কাপড়টা দিয়ে বলেছিল কাপড়টা খুবই ভালো এবং তার সাথে সাথে আমি যখন দুদিন পরার পরে কিছুটা নোংরা হয়ে যাওয়ার ফলে যখন নতুন করে কেচে আমি যখন আবার পরেছিলাম কাচার ফলে সেটির রং উঠতে শুরু করে রং উঠতে শুরু করে কাচার সময়ে এত পরিমাণে জিন্সের রং উঠছিল যে দুদিন কাচার পরেই পুরো রংটাই চলে গিয়েছিল সাদা ফ্যাটফ্যাটে হয়ে গিয়েছিল নতুন আমার প্যান্টটা এবং আমি অনলাইনে অর্ডার করেছিলাম অনলাইনে অর্ডার এসেছিল টাকা নিয়েছিল কিন্তু খুলে দেখায়নি প্যাকেজটা বাড়িতে এসে খুলে দেখি সেটি আমার জিন্সটি ছেঁড়া বেরিয়েছিল ছেঁড়া বেরনোর ফলে আমি সেটা ঘুরিয়ে দিয়েছিলাম এবং আমি সেটা রিফান্ড করেছিলাম বদল করে আমি নতুন জামা ও প্যান্ট নিয়েছিলাম